হ্যাঁ আমি গ্রামের কথা বলতে পারি কারণ আমার গ্রামেই বাড়ি আছে আমার বলতে গেলে আমার বাবার বাড়ি সেখানে ছোটো থেকে আমরা যাওয়া আসা করি সেইখানে গরমে ছুটি বা কখনো কখনো এমনই সময়ে বাবা যখন ছুটি পায় তখন আমাদেরকে ছোটো থেকেই গ্রামের বাড়িতে নিয়ে যেত আর গ্রামে আমাদের সপরিবার আছে সেখানে আমার যেতে ভালোই লাগে কারণ সেখানকার পরিবেশ আমার সবথেকে বেশি ভালো লাগে এখানে যে ঘিঞ্জি জায়গা তার থেকে বেরিয়ে যে গ্রামে একটা নিস্তব্ধ শান্ত পরিবেশ আমার খুব ভালো লাগে এ জন্য আমি গ্রামে যেতে খুব পছন্দ করি আর বাবাকে এখনও পর্যন্ত আমি এত বড়ো হয়ে যাওয়া পরও আমি মাঝে মাঝে বাবাকে বলি বলি পরিবারকে সবাইকে নিয়ে বেড়াতে যাই গ্রামে